কোয়েল ম্যাম বলছেন তো ম্যাম ভালো আছেন তো আ আমি শুনলাম নাকি হ্যাঁ আমি ভালো আছি আমি শুনলাম আপনার একটা স্টুডিও রয়েছে আমি শুনেছি আপনার ওখানে অনেক ডিসকাউন্টে ছবি তুলে দেন আমার দিদির বিয়ে রয়েছে আমি তাই আপনাকে ফোন করেছি পরশু দিনে আমার দিদির বিয়ে তো আপনি কি আসতে পারবেন আচ্ছা তো আপনি কতো টাকা নেবেন ও আমি একটু হ্যাঁ একটু যেমন পাহাড় থাকে ওরকম আচ্ছা তো একটু ছাড় পাওয়া যাবে না কোনো মানে একটু কম আচ্ছা তো পরশু দিন তো আমার দিদির বিয়ে তাহলে আপনি আসবেন তো আচ্ছা আর হচ্ছে তাহলে আমি আপনাকে পেমেন্ট কি আগে থেকে করে দিতে হয় ও আর আপনি যদি বলতেন কোনো অ্যাডভান্স লাগবে তাহলে আমি দিয়ে দিতাম তা আমি পনেরো হাজার টাকারটা করবো ভাবছি ও তাহলে আপনি পরশু দিন পরশু দিন তাহলে আমার বাড়িতে চলে আসবেন একদম সকাল থেকে আর আমি ভাবছি আজকে আপনার বাড়িতে গিয়ে দেখা করবো আরও কিছু বিষয় আপনার কাছ থেকে জানার রয়েছে ফোনে তো এতো কিছু শোনা যাবে না আর তাহলে আপনার দেখা করবো আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনার বাড়িতে গিয়ে দেখা করছি আচ্ছা ভালো থাকবেন ধন্যবাদ